হুম করি আপনার কী ধান লাগবে বলুন হুম ঠিক আছে হুঁ আপনি যেদিন বলবেন সেই দিনই ঢুকবে হুঁ হুঁ আপনি আমি আপনাকে তো ফটো পাঠিয়ে দেবো আর এমনি আপনি নি নিজের চোখে এসে দেখেও যেতে পারেন আরও অনেক রকমেরই ধান আছে আপনি যেটা চাইবেন সে এই যে ধানটা চাইবেন সেই ধানটাই আছে সেই ধানটাই পাবেন হ্যাঁ রাখি ওটা ওটা আড়া ওটা মনে হয় সাড়ে তিন হুম আপনার ওটা ক ক বস্তা লাগবে আমন ঠিক আছে আর টাকা কি আপনি দেবেন কিছু ঠিক আছে আর তাহলে আপনি কবে আসছেন ও তা যখন আসবেন আমাকে একটা ফোন করে আসবেন আমি তো থাকি না ও ঠিক আছে তা ধানের কোয়ালিটি যদি প কোয়ালিটি তো আপনার অবশ্যই পছন্দ হবে তা টাকা আপনি এক্ষুনি পাঠালে হতো না